আমি হ্যান্ড পাম্পের দ্বারা কূপ থেকে জল বের করি একজন বৈদ্যুতিক মোটর ব্যবহার করে জল তোলার চিন্তা ভাবনা যে যেমন হয় তার মধ্যে একটি বিশেষ হল টুল পাম্প এই টুল পাম্পের দ্বারা অনেক নিচ থেকে ওপর পর্যন্ত জল সংরক্ষণ করা যায় এবং তা অতি সহজেই সংরক্ষণ করা যায় তাই টুল পাম্প ব্যবহার করা হল একটি বিশেষভাবে উল্লেখযোগ্য কাজ